মার খাবার যদি তৈরী করা খাবারটা যদি অন্যের ভালো লাগে আমি তখন তাকে সেই রেসিপিটা শেখাই সে যদি বলে যে দিদি ভালো হয়েছে তকন কিন্তু আমি রেসিপি শিকাই আমার এক ভাই আমাকে বলেছিলো এক পুজোতে এসেছিলো আমাকে বললো দিদি তোর মাংসটা কিন্তু দারুণ রান্না করেছিস তুই কীভাবে রান্না করেছিলি মাংসটা আর রাইসটা আমাকে একটু বল আমি তখন বললাম দেখ রাইসটার চালটা একটু ভালো করে সেদ্ধ করে নিবি যাতে এমন না গুলা হয়ে যায় মোটামোটি যেন শক্ত থাকে ওটা সিদ্র করে সিদ্ধ করার পর তুই ঝেড়ে নিবি একটা ভালো জায়গাতে যাতে না ফ্যানটা থাকে তারপর তুই একটা কড়ায় বসিয়ে এলাচ লবঙ্গ দারচিনি কাজু বাদাম এগুলো ভালো করে ভেজে নিবি আর যে তার সাথে দিবি গাজর ক্যাপসিকাম এইগুলো দিবি মটরশুঁটি বিন এগুলো দিবি কলাই দিবি এগুলো সব ভেজে নিবি দিয়ে একসাথে হাঁড়ির মধ্যে ওই সেদ্ধ করা চালের সাথে মাখিয়ে দিবি পরিমাণ মতো ঘি আর নুন আর অল্প একটু চিনি দিবি যদি মিষ্টি বেশি খাস তালে একটু বেশি চিনি দিবি আমি এগুলোই বলেছিলাম আর একবার বলেছিলো যে মাংসটা তার সাতে কেমন লাগছে তখন বললাম যে মাংসটাকে ভালো করে বাজার থেকে নিয়ে এসে সেটাকে ভালো করে ধুবি ধুয়ে মাংসটাকে নুন হলুদ মশলা সব মাখিয়ে দিবি তারপর মাংসটাকে ভালো করে মাখিয়ে দিয়ে রেখে দিবি একটু ঢাকা দিয়ে যদি ফ্রিজ রাখিস তো ফ্রিজেও রেখে দিতে পারিস তারপরে মশলাগুলো কেটে নিয়ে ছাড়িয়ে বেটে রেডি করে রেখে তারপর গ্যাস ওভেনটা জ্বালবি জ্বেলে কড়াইটা ভালো করে গরম হলে তেল দিবি তেল দেয়ার পরে ওই মশলাগুলো একে একে ছেড়ে কষবি মশলা হলো আর যদি আলু খাস তার আগে কিন্তু আলুটা একটু ভেজে নিবি সাধারণত মাংসে আলু না খাওয়াই ভালো শুদু মাংসটা খেলে কিন্তু খুব ভালো স্বাদ হয় রে ভাই তুই দেখবি তোর যেটা পছন্দ হবে সেটা করবি তারপর সেই মাংসটাকে ওর সাথে ভালো করে কষাবি কিন্তু মাংসটা ভুল করেও যেমন না কাঁচা থাকে কষাতে কষাতে চাপা দিয়ে কষাতে কষাতে দেখবি একস প্রকার তেল ছাড়চে তখন কিন্তু মাংসটা হালকা জল দিবি হালকা জল দেয়ার পরে সিদ্ধ হবে মাংসটা যখন হালকা তখন কিন্তু দেখবি যে সিদ্ধ হচ্ছে নাকি ভালো করে তখন সেটাকে একটু এক পিস তুলে খেয়ে দেখবি ভালো যদি সেদ্ধত হয়ে থাকে একটু কাশ্মীরি চিলি দিতে কিন্তু ভুলবি না এগুলো কিন্তু সব দিবি দিয়ে তারপর ওটাকে খাবার উপযোগী করে একটা জায়গায় ঢেলে রাখ তারপর ওই দুটোকে মিলে খা দেখবি খুব ভালো লাগবে আমি এইভাবেই রেসিপিটা অন্যকে শেকাই আমার ভাইকেই শিকিয়েছিলাম